দাদা আপনার যে আমার খাবারটা অর্ডার ছিল ওই অর্ডারটা আমি আর নিচ্ছি না কারণ আমি অন্য জায়গা থেকে খাবার নিয়ে নিয়েছি যদি আপনি চান তো আপনা আমি আপনার অর্ডারটা নিষ্ক্রিয় করতে চাইছি সেই জন্য আপনি আমরা আমার অর্ডারটা ক্যানসেল করে দিন